ডিম মাংস দুধ ছাড়া যারা গরু পালন করে তারা গরুর বর্জ্য খেয়ে যেটাকে আমরা গোবর বলি সেটাকে পচিয়ে কম্পোস্ট সার হিসেবে বাজারে বিক্রি করতে পারে এবং অনেক টাকা ইনকাম করা যেতে পারে